সময়ের নিরিখে এবং কালের নিয়মে বাংলা ভাষার অনেক রূপান্তর ঘটেছে সেই জন্য বয়স্করা যেসব বাংলা বাগ্ধারা ব্যবহার করত তা লুপ্ত হতে বসেছে বয়স্করা প্রতিদিনের কথোপকথনে কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগ্ধারা ব্যবহার করত যেমন ওঠ ছুঁড়ি তোর বিয়ে মানে কোনো কাজ পরিকল্পনা না করে তাড়াহুড়ো করে করে ফেলা ভাঁড়ারে নেইকো ঘি ঠকঠকালে হবে কী এর মানে হলো ভাঁড়ার শূন্য অথচ থালা বাটি আওয়াজ করে বোঝানো হতো ভাঁড়ারে অনেক কিছু আছে আবার কেউ মারা গেলে বলা হতো পটল তুলেছে নাচতে না জানলে উঠান বাঁকা মানে নিজেরাই নিজেদের পারফরমেন্সের ক্ষমতা কম বলে পারছে না অন্যের ওপর দোষ চাপিয়ে দিত এইগুলো বাগ্ধারা ও সাধারণ বাক্যাংশ